এই সম্প্রদায় নিজস্ব একটা খাদ্যাভ্যাস রয়েছে যেমন মাছ ভাত সেটা কেমন আর তাতে কী কী পড়ে আপনার ব্যক্তিগত খাদ্যাভ্যাস কতটা এরকম অথবা একরকম অথবা আলাদা যেমন খাদ্যাভ খাদ্যাভাস্যের মধ্যে রয়েছে নিরামিষ আমিষ কেউ নিরামিষ পছন্দ করে কেউ আমিষ পছন্দ করে বাঙালিরা যেমন মাছ ভাত খেতে খুব ভালোবাসে মাছের মধ্যে আমিষ আমিষ একটা চাপ্টার রয়েছে সেখানে মাছ মাংস ডিম অন্যান্য পেঁয়াজ রসুন যা যাবতীয় যা কিছু আছে এগুলো আর নিরামিষে হচ্ছে শাক সবজি পনির ডাল নিরামিষ ডাল এগুলো এগুলো এইগুলোই আমাদের ব্যক্তিগত খাদ্যাভাস কতটা সেটা আর একভাবে বলা যাবে না যার যার মতন করে সে আলাদাভাবে তাদের চলে নিরামিষ খাদ্য খাদ্য একরকম সুস্বাদু আবার আমিষ খাদ্য আরেক রকম সুস্বাদু দুটোই সম্পূর্ণ আলাদা হ্যাঁ যারা মাছ মাংস বেশি পছন্দ করে তারা আমিষ খাবে আর যারা ডাল শাক সবজি বেশি পছন্দ করে তারা নিরামিষ খাবে নিরামিষ আমিষ দুটোই আলাদা ধরনের খাদ্য অভ্যাস যে ভালোবাসে সে ভালোবাসবে আমিষ যে খারাপ বাসবে সে নিরামিষ এটাই হচ্ছে খাদ্যাভ্যাস